হ্যালো এটাই কি কম্পিউটার রিপেয়ারিং সেন্টার আমার কম্পিউটারের স্ক্রিনটা ওই খারাপ হয়ে গেছে তো ছবি আসছে না ওইটা একটু রিপেয়ারিং করবো হ্যাঁ বলুন আচ্ছা সকালে নয় নিয়ে যাবো বলছি কেমন কী টাকা পড়বে এটা সারাতে না ওই ওইটা আমার কাছে ও অনেক দিন আছে ওটা আমার খুব প্রিয় জিনিস তাই ওইটাই ভাবছি রিপেয়ারিং করবো আপনি বলুন আচ্ছা আচ্ছা অনেক করে বলছি যে আমি নতুন কম্পিউটার নেব না আমি ওই কম্পিউটারটাই সারাবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমি কালকে সকালে তাহলে পৌঁছে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ